কৃষকের আত্মহত্যা আজকে খবরের কাগজ খুললেই দেখতে পাওয়া যায় কেন এই কৃষকের আত্মহত্যা করার কতগুলো কারণ থাকে কৃষিজাত যে পণ্য সেই পণ্যটির উপযুক্ত বাজার না পাওয়া এবং প্রাকৃতিক কারণে কৃষির ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া এই প্রাকৃতিক কারণে কৃষির ক্ষয়ক্ষতি বা কৃষির ঋণ মুকুব করতে না পারার কারণগুলির ক্ষেত্রে সরকার রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের দৃষ্টি দেওয়ার বিশেষ প্রয়োজন আছে বলে মনে হয় সরকারকে দেখতে হবে যেসব প্রান্তিক চাষি অর্থাৎ অল্প জমি জায়গা নিয়ে যারা চাষবাষ করেন এবং ওই চাষের ওপরেই যারা নির্ভরশীল তারা যাতে উপযুক্ত প্রশিক্ষণ পায় কৃষির এবং যাতে সহজে তারা ঋণ পায় এবং অল্প সুদে এবং সেই ঋণ পরিশোধ করার পর পরবর্তী চাষের ক্ষেত্রেও যাতে সেই সুযোগ সুবিধা পায় সেটা দেখা উভয় সরকারের উচিত কেন্দ্র এবং রাজ্য